আমি একটা রক্তদান শিবির করেছিলাম তো সেটা করে আমার খুব ভালো লেগেছিলো এবং রক্তদান শিবিরে আমাদের বাহান্নটা ডোনার ছিল তো আমরা যে কার্ডগুলো পেয়েছিলাম বাহান্নটা কার্ড সেগুলো পরে মানুষের কাজে লেগেছিলো মানুষের সেবায় এই রক্তের কার্ডগুলো লাগাতে পেরে আমি খুব গর্বিত অনুভব করি